এখানে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে না যাওয়ার সবার প্রথম কারণ হচ্ছে জঙ্গল বাবা মারা সবসময়ে এই জঙ্গলটিকে ভয় পায় যে তাদের বাচ্চারা কীভাবে এই জঙ্গল পেরিয়ে স্কুলে যাবে এছাড়াও এখানে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে রাস্তা রাস্তা মাটির রাস্তা হওয়ার কারণে এখানে বর্ষাকালে প্রচুর অসুবিধা হয় রাস্তা গর্তে জলে ভর্তি থাকে সেহেতু বাচ্চারা যেতে পারে না এছাড়াও এই এই আমাদের এলাকায় সামনা সামনি অনেক নিচু ঘর আছে মানে নিচু কিছু জায়গা আছে যাদের যারা দিন আনে দিন খায় তো তাদের এই যে দিন আনা বা খেটে খাওয়া মানুষগুলো প্রতিদিন বলতে পারে না তুমি স্কুলে যাও তোমার স্কুলে তোমার পড়াশুনা আমি টানতে পারবো তো সেই জন্য তারা অনেক সময় মাঝ রাস্তাতেই পড়াশুনা বন্ধ করে দেয় এছাড়াও আবহাওয়া আমাদের এদিকে সবসময়ই ভালোই থাকে কারণ যেহেতু জঙ্গল এলাকা না তো আবহাওয়া ভালোই থাকে আবহাওয়ার কোনো কারণে স্কুল রা বন্ধ করবে এরকমটা কিন্তু হয় না